আমরা ঘুরতে যাই আমাদের ঘুরতে খুবই ভালো লাগে আমরা কাছাকাছি গ্রামে প্রতিবেশী গ্রামে বা শহরে আমরা ঘুরতে যাই আমরা কজন বন্ধু মিলে সবাই এনজয় করে সেলিব্রেশান করে আমরা এনজয় করতে করার জন্যে আমরা ঘুরতে যাই হ্যাঁ বিভিন্ন জায়গা ঘুরতে গেলে এইটা মনে হয় আমরা মানে একটা প্রাকৃতিক পরিবেশ হিসাবে আমরা সব জায়গা ঘুরতে ভালোবাসি প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই মনে লাগা একটা জিনিস আশেপাশে গ্রামের মানুষদের ব্যবহার আচার আচরণ সেগুলো মানে তাদের কথাবার্তা মেলামেশা তাদের একটা মানে অসাধারণ একটা মনোভাবনা ভালোবাসা তারা আত্মীয়তা মানে তাদের আত্মীয় পূুরণতা করতে আমাদের খুবই ভালো লাগে তাদের সাথে কথা বলতে ভালো লাগে বিভিন্ন রকম কথা আড্ডা আলোচনা নিয়ে আমাদের খুবই ভালো লাগে তাদের কাছ থেকে অনেক শিক্ষা যোগ্যতা নেওয়ারও খুব ইচ্ছা হয় তাদের সাথে কথা বলতে তারা ব মানে যারা বয়োজ্যেষ্ঠ আছে গ্রামের তারা অনেক তাদের কাছ থেকে আশীর্বাদও নেওয়া হয় যে আমরা ভালো থাকবো ভালো থেক এই সব বিষয়ে আমরা মানে বিভিন্ন জায়গার উদ্দেশ্যটাই হলো এটাই